আমরা যখন জন্মগ্রহণ করি জন্মানোর পর আমাদের পরিবারের যারা বয়সে বড় কাউকে জ্যেঠু কাউকে দাদু সেই রকম আত্মীয়তার সম্পর্ক কিন্তু প্রকাশ করা হয় যখন আমাদের থেকে কেউ বড় হয় সম্পর্কে কেউ জ্যেঠু হয় বাবার ভাইকে জ্যেঠু বলা হয় বাবার ভাইকে কাকা বলা হয় বাবার বাবাকে দাদু বলা হয় বাবার মাকে ঠাকুমা বলা হয় মা বাবা তো রয়েছেন ভাইয়েদের ছোটোদের ভাই এবং ছোটোদের বোন বলা হয় সেইভাবেই যেরকম আত্মীয়তার প্রকাশ পায় আবার মেয়েদের বিয়ে হয়ে গেলেও তাদের আবার একটা নতুন আত্মীয়তার তৈরি হয় সেখানে গিয়ে নতুন করে বাবা মা পাওয়া যায় ননদ পাওয়া যায় নন্দাই পাওয়া যায় এছাড়াও যারা বয়সে ছোটো তাদের বোনের মতন এবং ভাইয়েদের দেওরের মতন অন আত্মীয়তার একটা সম্পর্ক তৈরি হয় এছাড়াও মাসি মেসো বোন সব রকম সম্পর্ক রয়েছে আমরা ছোটো থেকে অনেক রকম পরিচয় পেয়েই থাকি পেয়ে বড় হই যেমন মায়ের বোনকে মাসি বলা হয় মায়ের মাকে দিদা বলা হয় মায়ের বাবাকে দাদু বলা হয় মায়ের ভাইকে মামা বলা হয় এটা কিন্তু আমাদের ছোটো থেকেই শেখানো হয় আবার যখন বিয়ের পরে হ্যাঁ স্বামীর যে মামা বাড়ি সেটাকেও এক ধরনের মামা বাড়ি বলা হয় সেখানে যারা থাকেন তাদের মামাতো দাদা মামাতো বৌদি মামাশ্বশুর এইভাবেই কিন্তু সম্পর্ক তৈরি করা হয় এবং একটা আত্মীয়তার অনুভূতিও প্রকাশ করা হয়